পশ্চিমবঙ্গে আমাদের বর্ধমানকে আগে ভারতের পশ্চিমবঙ্গের শস্যভাণ্ডার বলা হতো এখন এটি বর্ধমান যতো উন্নত হচ্ছে ফলে কৃষি এবং জমি চাষবাস করছে না ফলে এখানে অনেক কৃষিরা সংসার ঠিক ঠাক ঠিক ঠাক করে চলছে না ফলে আমাদের তাদের প্রতি নজর দেওয়া দরকার না হলে তারা হচ্ছে বাড়ি ঘর ঠিক ঠাক করতে পারছে না তাই আমাদের তাদের সাহায্য করা দরকার এবং জমি এবং কৃষির প্রতি ধিয়ান দরকার ধিয়ান দেওয়া দরকার এবং তাই আমার নিজস্ব মতামত যে প্রতি কৃষককে ঋণ দেওয়া দরকার যাতে তারা আরও আবার নতুনভাবে জমিতে চাষ করতে পারে এবং তাদের বৈজ্ঞানিক উপায়ে নানাভাবে জমি চাষ চাষ করার উপায় শেখাতে হবে ফলে তারা বছরে দুবার চাষ করতে পারবে ফলে তাদের তাদের আর কোনো অভাব থাকবে না ফলে তারা ভালোভাবে জীবনযাপন করতে পারবে ফলে কৃষি কৃষিকাজ আরও উন্নত হবে এবং তাদেরকে নানাভাবে অর্থ উপার্জন করার উপায় শেখাতে হবে